আমার কাছে মহান রাজা বলতে সে আদতে রাজা নয় কিন্তু রাজা উপাধি যেহেতু তার রয়েছে সেই জন্য আমার কাছে সেরা রাজা বলতে আমি বলবো রাজা রামমোহন রায় তার কারণ তিনি রাজা সেরকম অর্থে নাও হতে পারেন কিন্তু তিনি আমাদের দেশের জন্যে বা এই যে নেতার কথা যদি বলা হয় তাহলে আমি রাজা রামমোহন রায়কেই প্রথমে রাখবো তার কারণ তিনি প্রথম আমাদের জাতীয়তাবাদের উচ্ছ্বাস দেখিয়েছিলেন ভারতবাসীকে এবং তার সঙ্গে তিনি নারীদের নারী মুক্তির যে আমাদের যুদ্ধ সেই যুদ্ধে তিনি পথ দেখিয়েছিলেন তিনি সতীদাহ প্রথা রদ করেন এবং বহুবিবাহ প্রথার তীব্র আলোচনা করেন এবং তিনি সংবাদ কৌমুদি পত্রিকায় আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে নানা রকম নারীদের যেই অপমান নারীদের যেই অত্যাচার সতীদাহ প্রথার মতন একটা ঘৃণ্য কাজ তাঁর জন্যে বন্ধ হয়েছে এবং আমাদের উচিত যে রাজা রামমোহন রায়কে দেবতার আসনে রাখা এবং তিনি শুধু রাজা বা আমি যে বললাম আস তিনি শুধু রাজা বা নেতা নন তিনি আমাদের কাছে দেবতা আমরা যদি প্রকৃত অর্থে দেবতাকে খুঁজি তাহলে আমরা রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলতে পারি তারাই আমাদের পথ প্রদর্শক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদেরকে বিধবা বিবাহ তখনকার দিনে যেরকমভাবে বাচ্চা বাচ্চা মেয়ের বিয়ে দেওয়া হতো সেটি রদ করেছেন বিদ্যাসাগর আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই এবং সতীদাহ প্রথা রদ হয়েছিলো আঠোরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতেরোই মে তো আমার কাছে শুধুমাত্র নেতা বলতে এঁরাই আমার কাছে সবচেয়ে উঁচুতে থাকে এবং তারপরেও নেতা যাঁরা রয়েছেন যাঁরা আমাদের দেশ স্বাধীন করার ক্ষেত্রে খুবই বড়ো বড়ো অবদান রেখে গেছেন যেমন আমাদের সুভাষচন্দ্র বসু এবং জহরলাল নেহেরু এবং মহাত্মা গান্ধী